বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং আমরা জন্ম থেকে মাতৃভাষা হিসাবে বাংলাকেই এবং বাংলা মিডিয়ামে আমরা পড়াশোনা করেছি বাংলা মাধ্যম থেকেই সব পড়াশোনা এব কিন্তু বর্তমান দিনে আমার মনে হয় যে কলকাতা অবস্থিত বা শহর অঞ্চলে অবস্থিত মানুষ এখন হিন্দিভাষিক পথে বিশেষভাবে আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং বর্তমান দিনের শিক্ষার্থী দ্বারা বাচ্চা যারা তারা হচ্ছে গিয়ে যে ইংলিশ মিডিয়ামকে বেশি ব্যবহৃত করছে যার জন্য বাংলা ভাষা আমার মনে হয় কিছুটা প্রভাবিত হচ্ছে বাংলা ভাষায় আমরা বাঙালি হিসাবে আমরা যে গর্বিত করি বাঙালি হিসাবে এটা আসতে আসতে যেন মনে হয় অনেকখানি কমে গেছে বলে আমার মনে হয় কিন্তু বাঙালি আমরা যে বাঙালি বাঙালি হিসাবে গর্বিত বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরও একজন বাঙালি ছিলেন বর্তমানে সৌরভ গাঙ্গুলিও আমাদের একজন বাঙালি তারা বাংলার উন্নতি করেছেন কিন্তু তাকে বাঙালি হিসাবে আমরা গর্বিত হয় কিন্তু আমরা আসতে আসতে যেন হারিয়ে যাচ্ছি বাংলা ভাষার বিকাশকে আরো অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে হচ্ছে আমাদের কাম্য কিন্তু আমার মনে হয় শহর ঘেঁষা মানুষগুলো আসতে আসতে হিন্দি বা ইংরেজি ভাষার দিকে বেশিটা আকৃষ্ট হচ্ছে